পশ্চিমবঙ্গের ব্যবসায়িক পরিবেশকে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন ধরনের মানুষ সাহায্য করতে পারে যেমন কোনো একটা ব্যাংক গোষ্ঠীর মানুষ তারা তাদের যে কোনো ব্যবসা বা তৈরি করতে গেলে তার মেইন উপাদান হলো মূলধন এবং সেটিকে সাহায্য করে কোনো একটা ব্যাংক বা কোনো একটা সমাজ সম্প্রদায়ের মানুষরা এবং এছাড়া তাই সেই বিজনেসটাকে তৈরি করতে গেলে তার সাপোর্টের জন্য প্রথম কথা একটা মানুষের পাশে থাকা জরুরি যেমন তাদের সাথে তাদের পরিবার থাকে বা তাদের বিশেষ মানুষরা থাকে এছাড়া বিভিন্ন ধরনের সমাজমূলক সমাজমূলক পরিষেবা দাতারা থাকে তারা বিভিন্নভাবে সাহায্য করে এছাড়া বিভিন্ন ধরনের এন জি ও আছে তারা সাপোর্ট করে